ভারতের বিখ্যাত কিছু নৃত্যশৈলীগুলি হলো যেমন ধরুন অনেকই আছে ভারতনাট্যম কর্ণাটকি ওড়িশি ছো এইগুলো খুবই বিখ্যাত বা প্রচলিত ভারতে আপনি কি ভারতের কোনো বিখ্যাত নৃত্যশিল্পীকে চেনেন হ্যাঁ আমি একজন বিখ্যাত যার নামডাক আছে চারিদিকে বিখ্যাত নৃত্যশিল্পী একজনকে চিনি তার নাম হলো নোরা ফাতেহী সে খুবই বিখ্যাত সে খুবই প্রচলিত ভারতে তা তিনি ছোটোবেলা থেকে নাচ গান করতে ভালোবাসতো ও তে নাচ গানে এতোটাই তার আকৃষ্ট হয়ে গেছিলো সে তার পরিবারে নাচ গান প্রথম দিকে করতে দিচ্ছিলো না কিন্তু সে হাল ছাড়ে নি তবুও হাল ছাড়ে নি সে অনেক বাঁধা এসেছিলো সে বাঁধা অতিক্রম করার পরে সে তার গন্তব্যে বা সে তার মূল লক্ষ্যে পৌঁছে গেছে শেষ পর্যন্ত সে এতোটাই উদ্গ্রহি ছিলো নাচে এতো সুন্দর নাচ পারফমেন্স করেছিলো একটা স্টেজে তার নাম সেই স্টেজে নাচ করার পরে চারদিকে ছড়িয়ে গেছে তার নাম চারিদিকে